ভারতবর্ষের মানচিত্র যদি আমরা দেখি তাহলে এই গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একটি বিশাল জায়গা বা বিশাল অবদানের জায়গা রয়েছে কোন দিক থেকে বলব মানে সে সামাজিক হোক সাহিত্য হোক শিল্প হোক বিজ্ঞান হোক প্রযুক্তি হোক সব সর্বক্ষেত্রেই পশ্চিমবঙ্গের একটা অগ্রণী ভূমিকা থেকে গেছে থেকে এসেছে এবং থেকে যাবেও তার কারণ আমাদের আমি যদি শিল্পই বলি আমাদের এখানে কতো বাঙালি শিল্পপতি আছে আমি পশ্চিম বর্ধমানের যেই জায়গাতে আছি এই মুহূর্তে অর্থাৎ আসানসোল বার্নপুর এখানকার যে সব থেকে বড় স্টিল প্ল্যান্টটি রয়েছে এটি কিন্তু তৈরি করেছিলেন একজন বাঙালি শিল্পপতি যার গোটা ভারতবর্ষে নাম স্যার রাজেন মুখার্জী স্যার বীরেন মুখার্জি এদের নামও মানে উচ্চারণ করতে হয় এছাড়াও সাহিত্যের দিক থেকে বলুন কাদের নাম করবো কাদের নাম করবো না সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় কে নয় কদিন আগে আমরা হারালাম আমাদের এক বিশ্ববিখ্যাত সাহিত্যিককে সমরেশ বসু এদের অবদান গোটা সাহিত্যে তো জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে যদি আমরা সিনেমার দিকও ধরি সিনেমাতে আমাদের আজকে গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের মানচিত্রে যাদের নাম মনে আছে সত্যজিৎ রায় তার পথের পাঁচালী আজকে শুধু ভারতবর্ষ তো নয় গোটা বিশ্বে আজকে নাম করেছে কাজেই এই শিল্প সাহিত্য সঙ্গীত প্রযুক্তি সমস্ত ব্যাপারেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা অগ্রণী ভূমিকা থেকে গেছে এবং আগামী দিনেও থাকবে আমরা অত্যন্ত গর্বিত এই পশ্চিমবঙ্গের একজন বাসী হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে